দেখো নতুন বাইক যখন তুমি শোরুম থেকে কিনে আনবে কিনে এনেই যে দূরে তুমি বাইক নিয়ে বেরিয়ে ঘুরতে চলে যাবে এটা কিন্তু একদমই ঠিক না যখন বাইকটা তুমি কিনে আনলে তখন দু তিন মাস নিজে ঘরের কাছে তুমি চালাও চালিয়ে তুমি দেখে নাও যে বাইকটা ঠিক চলছে কিনা বাইকটা তোমার ঠিক মনের মতো হয়েছে কিনা যদি এবার মনের মতো হয়ে থাকে এবার যদি তোমার ইচ্ছা হল যে আমি বাইরে অনেক দূরে বন্ধুদের সাথে যেরকম ঘুরতে যাব এবার ঘুরতে যাওয়ার জন্য তোমার বাইকের কিছু চেঞ্জ করতে হয় যেমন তুমি ধর পাহাড়ে ঘুরতে যাবে পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য পাহাড়ে যেহেতু মানে গরমটা বেশি ওই জন্য তোমার চাকা দুটো ভালো করে তোমার চেঞ্জ করে করিয়ে নিতে হবে এরপর তোমার ব্রেকগুলোও ঠিকঠাক তোমার আছে কিনা সেইগুলোও তোমার দেখিয়ে নিতে হবে এবং তোমার ধর বাইকে তুমি যখন যাচ্ছো বেড়াতে তখন সঙ্গে খাবার জল এক্সট্রা পেট্রলও নিয়ে নিতে হবে কারণ তুমি রাস্তাঘাটে কোথায় পেট্রল শেষ হয়ে যাবে অথচ তুমি কোনো পেট্রল পাম্প দেখতে পাবে না সে এক বড় বিপদ হতে পারে এবার ওই জন্য তোমার খাবার পেট্রল জল এছাড়া একটা মিনি স্টোভ ওইটাও নিয়ে নিতে পারো তার সাথে সাথে হেলমেটটা অনিবার্য হেলমেট তারপরে গাড়ির সমস্ত কাগজ নিজের লাইসেন্স আর পায়ে সব সময় বুট আর হাতে হ্যান্ড গ্লাভস দিয়ে রাখবে যাতে কোনো তোমার সমস্যা না হয় আর চোখে একটা চশমা নিয়ে রাখবে যদি কোনো প্রবলেম হয় চোখে চশমাটাও দিয়ে দিতে পারবে এবার তাছাড়া এমনি গাড়ির মোবিল একটু নিয়ে রাখবে আর গাড়ির যদি কোনো হালকা কিছু মেরামত হয় বা টাইট দেওয়ার জন্য একটু কিছু নাটবল্টুগুলোও সে নিয়ে রাখবে যাতে যদি ইমার্জেন্সি কিছু দরকার হয় নিজের থেকেই কিছু সারিয়ে নিতে পারবে এবার বাইকে জিপিএস সিস্টেমটাও লাগিয়ে নিতে হবে কারণ রাস্তাঘাটে ফোন এক হাত দিয়ে ফোন দেখে আর আরেক হাত দিয়ে বাইক চালানোটা মোটেই ঠিক হবে না বলে আমি মনে করি